হ্যালো বলছি

হ্যাঁ আপনার বাড়িটা কোথায় ও ঠিক আছে যাবো ওইটা তো স্কয়ার ফুট হিসেবে কাজ ওটাই দেখে কাজটা করতে হবে না না মালটা আপনাকে কিনে দিতে হবে কাজ আমি এক সপ্তাহর মধ্যে সেরে দোবো ওইটা কত নোব স্কোয়ার ফুট তোমার চল্লিশ টাকা নোবো

ওইটা খুব ভালো হবে না খুব খারাপ হবে না মিডিয়াম এবার ভালো নিতে গেলে তার ভালো দাম আছে ওই ফাইব পয়েন্ট ফাইব সিক্স আছে টু পয়েন্ট জিরো আছে ওয়ান পয়েন্ট ফাইব আছে আপনি যে রকম লাগাবেন আর কি ওই তো টু পয়েন্ট সিক্স হেব্বি তার আছে কোয়ালিটি ভালো

ওইটা আপনার ওই তো ঝাড়গ্রামের ওইখানেই নিয়ে নিন হ্যাঁ ভালো হবে হ্যাঁ পাশাপাশি দুটো দোকান আছে তো দাম কম বেশি হলে এ দোকান না হলে ও দোকান তো নেওয়া যাবে না আমরা যাবো চার পাঁচজন যাবো বুঝলে নইলে দু সপ্তাহে তো সারা যাবে না না

ঠিক আছে আমি চার পাঁচজন নিয়ে যাবো মোটামুটি ওইখানে থেকে কাজ সেরে দিয়ে আপনার আসবো হ্যাঁ হুম হুম হ্যাঁ ঠিক আছে